আমার শস্য বা পণ্য বিক্রির ক্ষেত্রে দালালরা বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে থাকে বিভিন্ন ফসল বা শস্যের তারতম্য অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে বিক্রি হয়ে থাকে যেমন ধান বিক্রির ক্ষেত্রে অল্প পরিমাণ ধান হলে ব্যবসাদারের যে ধান ক্রয়ের জন্যে কেন্দ্র থাকে বা সেখানে গিয়ে কৃষকরা ধান বিক্রয় করে থাকে অপর দিকে বেশি পরিমাণ ধান হলে ব্যবসাদাররা বাড়ি থেকে এসে ধান নিয়ে চলে যায় কৃষকের বাড়ি থেকে আলুর ক্ষেত্রে সাধারণত কৃষক মাঠ থেকে আলু বিক্রয় করে থাকে ক্রেতারা বা দালালরা মাঠ থেকে ক্রয় করে থাকেন অপর দিকে কিছু পরিমাণ কৃষক যেমন তারা দাম বৃদ্ধির জন্য বা চাষের যে মৌসমে উৎপাদন হয় সেই মৌসমে বিক্রি করে না তারা নিয়ে গিয়ে স্টোরে নিয়ে যেয়ে হিমঘরে মজুত করে এবং হিমঘর থেকে তা বিক্রি করে নির্দিষ্ট সময় অন্তর তো এই বিশেষ বিশেষ পণ্য বিশেষ এছাড়া সবজির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দালালরা বাড়ি থেকেও সবজি কিনে নিয়ে যেয়ে থাকেন কৃষকের ও অপর দিকে যে মার্কেট রয়েছে সেখানে যে খুচরো বাজার বা পাইকারি বাজারে আড়তে বিক্রি করে থাকে তো এই সমস্ত পণ্য বিক্রির ক্ষেত্রে দালালরা বিশেষ ভূমিকা পালন করে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে কৃষকের যেমন উপকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কৃষকদের যথেষ্ট ক্ষতির সম্মুখীনও হতে হয় যেমন বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো দালালরা যেমন বাড়ি থেকে নিয়ে যায় এক্ষেত্রে কৃষকের অনেকটা সময় সাশ্রয় হয় এবং তারা তাদের যে কাজ কৃষিকাজ সেটায় মনোনিবেশ করতে পারেন তাদের বিক্রয়ের প্রতি বিশেষ চিন্তা থাকে না বা চিন্তা আরোপ করতে হয় না দালালরা সেই ভূমিকা পালন করেন এবং কৃষকদের বিক্রির ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং তারা বেশি বেশি পরিমাণ কৃষিকাজ করতে পারে বা উৎপাদন করতে পারে ফসল অপরদিকে বিভিন্ন স্থানে যেখানে দ্রব্যের মূল্য অনেক বৃদ্ধি পায় বা ফসলের বেশি মূল্য পাওয়া যায় কৃষকরা বাড়ি থেকে নিয়ে গিয়ে সেখানে অনেক সময় বিক্রি করার মতন সম্ভব হয় না বা কৃষকরা সেই ধরনের ততটা কাজে বিশেষ গুরুত্ব আরোপ করে না বা এক্সপার্ট নয় অপরদিকে দালালরা সেটা যেই স্থানে যেই ফসলের দাম বৃদ্ধি থাকে এখান থেকে কিনে নিয়ে গিয়ে সেখানে বিক্রয় করে কৃষককে মুনাফা পেতে অনেকটা সাহায্য করে অপরদিকে দালালদের এছাড়াও বেশ কিছু ভাবে শোষণেরও শিকার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় দালালরা কৃষকদের কাছ থেকে যে পরিমাণ অর্থ দিয়ে থাকে বা মূল্য দিয়ে থাকে তা বাজার অপেক্ষায় অনেকটাই কিঞ্চিৎ কৃষকদের দ্বারা সবসময়ই সমস্ত পণ্য নিজের দ্বারা বিক্রি সম্ভব হয়ে ওঠে না খুচরা বাজারে তা পাইকারের মাধ্যমে বা মিডলম্যানের মাধ্যমে বিক্রি করতে হয় সেক্ষেত্রে তারা ন্যায্য মূল্য না দিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে বা শোষণ করে থাকে বিভিন্ন কৃষকরা যারা বিশেষ শিক্ষিত নয় বা বিশেষ বাজার সম্পর্কে ওয়াকিবহাল নয় অনেক ক্ষেত্রে দেখা যায় তাদেরকে বিভিন্নভাবে ছলনা করে বা ওজনের ভুল বা দামের গন্ডগোল করে থাকেন বা তারতম্য করে থাকেন এভাবেও অনেক শোষণের শিকার হয় তো কৃষকদের ক্ষেত্রে বা পণ্য বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে দালালরা বিশেষ ভূমিকা এভাবেই পালন করে থাকে